আমার কাছে একটি সোনির টিভি রয়েছে এই টিভির মধ্যে দিয়ে বিভিন্ন রকমের চ্যানেল আছে যেমন দূরদর্শনের মধ্যে এ বি পি আনন্দ জি চব্বিশ ঘন্টা রূপসী বাংলা বিভিন্ন ধরনের চ্যানেল আছে আবার ডিসকভারি টিভি এই রকমের চ্যানেল অনেক আছে এতে বাইরের দেশ বিদেশের খবর আমরা জানতে পারি সহজেই ঘরে বসেই পুজো মারফৎ কোনো কিছু অনুষ্ঠান হলে কোথাও ঘুরতে না গিয়ে বাড়িতে বসে আমরা অনেক কিছু এ সম্পর্কে জানতে পারি এ এছাড়াও স্মার্ট টিভির মধ্যে আমরা ইউটিউব বিভিন্ন ধরনের লার্নিং ক্লাস কিংবা বিভিন্ন রকমের কাজ করতে পারি এর দ্বারাই